হ্যালো হ্যাঁ হ্যাঁ নার্সারি থেকে বলছি হ্যাঁ পাওয়া যাবে হ্যাঁ আছে না আপনার কটা দরকার পঞ্চাশটা করে পঞ্চাশটা করে হবে না মনে হয় আপনাকে তাহলে পরশু আসতে হবে হ্যাঁ পরশুদিন এলে পেয়ে যাবেন হ্যাঁ বলছি মানি প্ল্যান্ট ওই আপনার পঞ্চাশ টাকা করে পিস পড়বে আর ব্যাম্বু স্টিকটা আড়াইশো টাকা করে পিস পড়বে প্লামটাও পঞ্চাশ টাকা পিস কতগুলো নেবেন আপনি ঠিক আছে যেটা পঞ্চাশ টাকা করে ওইটা চল্লিশ টাকা করে করে দেব আর যেটা আড়াইশো টাকা ওইটা দুশো কুড়ি টাকা করে করে দেব

না আর কমাতে পারব না না না কমানো যাবে না আর দশ টাকা করে কমিয়েছি হ্যাঁ পরশুদিন এলে সব পেয়ে যাবেন

আমরা প্যাকিং করে দিয়ে দেব আপনার চিন্তা নেই প্যাকিং করেই দেওয়া হবে পরিচর্যা বলতে ভালো জায়গায় ভালো মা পাত্রে লাগাতে হবে মাটি মাটি দিতে হবে নিয়মিত প্রতিদিন জল দিতে হবে হ্যাঁ পাওয়া যাবে হ্যাঁ টাকা দিতে হবে হ্যাঁ হবে হ্যাঁ রোদে বের করে দেবেন একটু হালকা রোদ যাতে লাগে কিংবা জানালার সামনে রাখবেন জানালার সামনে হলে রোদটা পেয়ে যাবে না মরবে না যদিও মরে যায় তাহলে আপনি আনবেন ফেরত নিয়ে নেব না কোনও সমস্যা হবে না আসার আগে একবার ফোন করে দেবেন ফোন করে দিলে আমি প্যাকিং করে রাখব হুম হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ রাখুন